আমি স্কুলে অল্পদিনের জন্য পেন্টিং শিখেছিলাম এই সম্পর্কে আমার যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে তা হলো আমার ছোটোবেলায় আমার বাবা মা আমাকে পেন্টিং সম্পর্কে প্রাথমিক ধারণা বা প্রথম হাতে খড়ি দেয় পরব স্কুলের শিক্ষক ও অন্যত্র আমি আঁকার ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করি বা আমি প্রশিক্ষণ গ্রহণ করি তো আমার স্কুলে আমাকে শিখিয়ে ছিলেন আমার স্কুলের শিক্ষক কীভাবে ছবি আঁকতে হয় এবং ছবি আঁকার যে সমস্ত কালির ব্যবহার বা রঙ মেলানোর ব্যাপার থাকে বা কোন ধরনের কাগজে কোন ধরনের ছবি অঙ্কন করা উচিত এই সমস্ত যে সমস্ত ধারণা থাকে সেগুলি সম্বন্ধে আমাকে অবগত করেছিলেন এবং আমি শিখেছিলাম কোথায় কোন দোকান থেকে বা কোন কোনখানে কোন জিনিসগুলা পাওয়া যায় ভালো সেই সম্পর্কে আমার শিক্ষক আমাকে অবগত করেছিলেন যে এখান থেকে জিনিসগুলি ক্রয় কোল্লে বা সুলভ মূল্যে পাওয়া যায় বা প্রাকৃতিক ছবি সম্পর্কে আলাদা ধারণা বা রাজনৈতিক দেয়াল লিখন আলাদা এই সমস্ত যে সমস্ত জিনিসগুলা থাকে সে সম্পর্কে আমাকে ওয়াকিবহল করেছিলেন এবং আমাকে অনেকটাই সহযোগিতা করছিলেন এবং জ্ঞান অর্জনে সাহায্যও করেছিলেন